আমি দু হাজার কুড়ি সালে একটি এলজি টিভি কিনেছিলাম ভাবলাম খুব ভালো হবে ওটা দোকান থেকে গিয়ে ভাবলাম ভালো করে দেখে কিনে এনেছিলাম ভালোই চলছিলো বেশ এক বছর পর ওর ছবির রঙ উড়ে যায় কেমন ফ্যাকাসে হয়ে যায় তো সার্ভিসের লোককে খবর দিলাম এলেন তারা দেখে বললেন পিকচার টিউব খারাপ হয়ে গেছে সেইটা পাল্টে দিন আবার ঠিক তারপরের বছর ওই এ একই জিনিস হলো আবার মিস্ত্রি এলো ঠিক করলো এইভাবে টিভিটা তিনবার খারাপ হলো এত ভালো ভেবে নি নিলাম তার কম দাম দিলো ওর পেছনে ছ হাজার টাকা খরচ হয়ে গেলো